আমি সাধারণত বাগান করার জন্য একটি আলাদা জায়গা বেছে নিয়েছি কেননা ঘরের উঠানে বাগান করলে গাছগুলি যদি অতিরিক্ত বড়ো হয়ে যায় তাহলে সেই গাছগুলির ফলে সমস্যা হতে পারে যার জন্য আমাদের ঘরের সৌন্দর্য নষ্ট হতে পারে এই জন্য আমি সাধারণত ঘরের উঠানে গাছ লাগাই না একটি আলাদা জায়গা করেছি যেখানে আমি আমার গার্ডেনিং করে থাকি এখানে গাছ পোর পালা লাগানোর ফলে আমাদের বাড়ির সৌন্দর্য নষ্ট হয় না এবং গাছপালাগুলিও খুব সুন্দরভাবে স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে এবং গাছপালাগুলি অত্যন্ত দ্রুত বেড়ে উঠতে পারে তাই আমি ফাঁকা জায়গাতেই সাধারণত গার্ডেনিং করে থাকি এবং বাইরে করার কারণ হচ্ছে যে যদি আমরা বাইরে করে থাকি তাহলে বাগানের জন্য একটি আলাদা জায়গা থাকলো আমাদের ঘরের কোনো জায়গা নষ্ট হল না এবং গাছের পালা পাতা পড়ে আমাদের ঘরের উঠানটিও নোংরা হল না এই জন্য আমি সাধারণত ঘরের বাইরে গার্ডেনিং করে থাকি